ভারতে অনেক জায়গাতেই শিক্ষাকে উৎসাহিত করার জন্য মেয়েদের সাইকেল বা ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে এই স্কিমগুলি খুবই কাজের কারণ ভারত অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চললেও এখন অনেক কুসংস্কারাচ্ছন্ন রয়েছে ভারতবর্ষের মেয়েদের সাধারণত শিক্ষাগ্রহণ করতে বাধা দিয়ে থাকে তাদের নিজেদের পরিবারই তারা মনে করেন মেয়েদের শিক্ষাগ্রহণ করে কোনো লাভ নেই অল্প বয়সে বিয়ে দিয়ে তারা সংসার করলেই তাদের জীবন শেষ তারা মেয়েদের এগিয়ে দিতে চান না মেয়েরাও যে এখন বর্তমান পরিস্থিতিতে সকলের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে চলতে পারে সেটা তারা বুঝতে চান না তারা অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন এবং সংসারের মধ্যে চাপের সৃষ্টি করে ফেলেন এবং মেয়েদের শিক্ষা দিতে চান না তাই এখন বর্তমান পরিস্থিতিতে গরীব দুঃস্থ যে সমস্ত পরিবারের মেয়েগুলি পড়াশোনো করছে তারা সাইকেল বা ল্যাপটপের জন্য তাদের অনেক মেয়েকেই পড়াশোনার সঙ্গে যুক্ত রেখেছেন এইভাবে এই পরিকল্পনাগুলি আমাদের কাজে লাগে